পানি আমি মানে অন্য জাগায় দিতে গেছি পানি তার জন্যে তোমাদের ওই দিকে যেখানে আমি তো এক জাগায় তোমার ওখানটায় শুধু পানি দিই না তো অনেক অনেক দূরে দূরে তো পানি দিই আমি সেখানটায়ও যেতে হয় তা তোমার ওখানটায় মানে আগে না হোক কাল আমি পানি দিতে যাবো তা এই হচ্ছে কতা না তো পানি ঠিক আমি দিয়ে আসতাম তা আই আই দূরে এক জাগায় পানি দিতে গেছি বলে লেট হয়ে গেছে কিছু বলার নেই দিদি পানি তো এমনি মানে তা তুমি কিছু বললেও কিছু বলার নেই কেন তো তোমার পানি দরকার কিন্তু আশেপাশে একটুকুনি ম্যানেজ করে দেখো দিদি কেন বলতো এক জাগায় পানি দিতে এসেছি কিন্তু লেট হয়ে গিয়েছে মানে দি তোমার ওখানটায় যেতে নেই সন্দে হয়ে গেছ আমি কি এখন আর পানি দিতে যেতে পারবো এই সারা দিন মানে আমি পানি এই বা এদের বাড়ি ওদের বাড়ি পানি দিতে যাই অনেক দূরে দূরে যায় কালকে পানি দিয়ে যায় তো দিদি অতো রাগারাগি কোরো না কালকে পানি মানে সকালবেলা আমি তোমার দিয়ে আসিখন পানি আজ দিনটা ম্যানেজ করে নাও